একজন মানুষ আরেকজন মানুষের সাথে ভাব প্রকাশ করে ভাষা দিয়ে আমাদের বাংলা ভাষার অনেক ভাগ আছে যেমন সাধু ভাষা ও চলিত ভাষা বিভিন্ন যুগে ভাষার পরিবর্তন হয়ে এসেছে বাঙালিদের প্রধান ভাষা হল বাংলা ভাষা বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এবং স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির আছে যেগুলিকে দ্বারা পূর্ণ রূপ পায় বাংলা ভাষা বাংলায় বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষার ধরণ আলাদা সাধু ভাষায় যেমন ব্যাকরণগুলিকে নজরে রেখে কথা বলতে হয় তেমনি চলিত ভাষায় নজরে রাখা তেমন হয় না বাংলা ভাষায় সংস্কৃত ভাষার মতো নানারকম বিভক্তি নেই আগে কিছু বিভক্তি দ্বারা পদ নির্মাণ হয় বলে বর্তমানে এই ভাষাকে মধ্যবর্তী ভাষা হিসেবে মূল্যায়ন করা হয়